পাঁচটি ব্যাংকের নাম হলো আই সি আই সি আই ব্যাংক এইচ ডি এফ সি ব্যাংক এস বি আই ব্যাংক কোটাক মাহিন্দ্র ব্যাংক ইউনিয়ান ব্যাংক